আমার এলাকায় শিল্প ফার্ম বলতে রেলটাই প্রধান শিল্প সেই রেলকে কেন্দ্র করে অনেক কারখানা অনেক ইস্পাত কারখানা এইসব গড়ে উঠেছে এবং তার জন্য যে কাঁচামালের সাপ্লাই সেটা রানীগঞ্জের থেকে কয়লা আমদানি করে সেই জিনিসটা করা হয় আর ঐতিহ্যবাহী জিনিস আমাদের এলাকায় ঐতিহ্যগত অনেক জিনিস আছে যেগুলো আমাদের সেখানে নাচ গান খুবই কালচারাল অনেক ক্লাব আছে তার সাথে আছে অনেক বড় বড় লাইব্রেরি আছে এই জিনিসগুলো আমাদের আছে আদিবাসী এলাকায় প্রচুর উন্নতি ঘটেছে যে উন্নতিগুলো মানে গেলে বোঝা যাবে অনেক স্কুল কলেজ তাদের জন্য করা হয়েছে এসব জিনিসগুলো হয়েছে